সাধারণত খেলাধুলোর মধ্যে অনেক ভালো এবং দুর্দান্ত খেলা আছে তো আমি মনে করি হ্যাঁ যে একটা ভালো খেলা ছাড়া একটা দুর্দান্ত খেলা ভালো সেট করতে পারে যেমন আমরা সাধারণত ঘরের বাইরে সব খেলা হওয়া খেলাগুলো ক্রিকেট ফুটবল তো এই ক্রিকেট ফুটবলের মধ্যে থাকা যে সাধারণত আমি ক্রিকেট খেলাটাই বেশি খেলে থাকি তো ক্রিকেট খেলার মধ্যে যে একটা ভালো খেলা হয় যেমন তো ভালো খেলা হয় কিছু ভালো দলের মধ্যে থাকে অপরপক্ষ এবং যে আমি নিজের পক্ষে আসি তো অপর পক্ষ নিজের পক্ষ দুই পক্ষ মিলিয়ে যখন খেলাটা একটা অন্য পর্যায়ে চলে যায় সেটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে সাধারণত একটা খুবই মানে একটা নতুন উচ্চাকাঙ্খী খেলা নিয়ে অগ্রসর হয়ে থাকে তখনই সেটা একটা দুর্দান্ত খেলায় পরিণত হয় তো দুর্দান্ত খেলা সর্বত্রই ভালো খেলার থেকে যে এগিয়ে থাকে সেটা নয় ভালো খেলা দুর্দান্ত খেলা দুটোর মধ্যেই একটা সামঞ্জস্য আছে তো হ্যাঁ দুর্দান্ত খেলা একটা ভালো খেলাকে সর্বত্রই না হলেও কিছু কিছু ক্ষেত্রে সেট করেই থাকে